এখানকার লোকেদের সকল কাজের মাধ্যমে গান করতে ভালোবাসে ছন্দের সঙ্গে তাল মিলিয়ে কাজের সঙ্গে সুর রেখে অনেক সময় লোকেরা গান করে এ গানকে অনেক সময় বিহু গান বলা হয় সকলের কিন্তু কাজ করতে কত্তে ছন্দের সঙ্গে তাল মিলিয়ে এবং গান করতে খুব ভালো লাগে আর সকলে এক গোষ্ঠী হয়ে যৌথভাবে কাজ করে যখনই তারা কাজ করে এ গান করতে কত্তে কাজ করলে তাদের গানের কাজের উৎসাহটাও বাড়ে এবং কাজটা করতে ভালোও লাগে সকল মিলে একসঙ্গে গানটা করেন সুর করে তাল মিলিয়ে এই গান খুব সুন্দর শুনতেও ভালো লাগে আমরাও যখন কোনও কাজ করি গান করে করে করি এবং আমাদের খুব ভালোও লাগে যেমন আমরা ঢেঁকিতে যখন চাল কুটি আমরা গান করার মাধ্যমে সুরের সঙ্গে তাল মিলিয়ে এই গানটা করে থাকি সকলে একসঙ্গেই করি শুনতেও খুব ভালো লাগে একে লোকগানও বলে অনেকে বিহু গানও বলে থাকে